আমার প্রিয় মাছ চিংড়ি মাছ মানুষ সাধারণত মাছ খেতে পছন্দ করে ইলিশ মাছ এটা বাঙালিদের এই মাছটি এ ছাড়াও পছন্দ করে তেলাপিয়া মাছ রুই মাছ কাতলা মাছ আর মানুষ চায় সব সময় জ্যান্ত মাছ খেতে বরফ দেওয়া মাছ খেতে মানুষ একদম পছন্দ করে না আর আমারও তাই মনে হয় যে জ্যান্ত মাছটাই খাওয়াটাই ভাল সবটাই ভাল পাওয়া যায়